আমাদের গ্রামের লোকেরা বিভিন্ন ধর্মস্থান পরিদর্শনের জন্যে সবাই একসঙ্গে যোগ হয়ে পর একটা বাস ভাড়া করে এবং সেখাগুলি এ বিভিন্ন ধর্মীয় স্থানের উদ্দেশ্যেও রওনা হয় শুধুমাত্র আমরা যে এই ভাড়া করে একটা ধর্মীয় স্থান বলি সেগুলা নয় আমাদের পাঁচ ছ দিন বা এক সপ্তাহের উপর হয় এর পরে বিভিন্ন ধর্মস্থানগুলো আমাদের গ্রামবাসী বিশেষ করে আমাদের মতোন বৃদ্ধ গ্রাম বৃদ্ধ লোকেরা যাদের বয়স খুবই বেশি তারা এই ধর্মীয় স্থানগুলো ঘুরে আসে যেমন আমরা যাই কলকাতাতে যাই কলকাতাতে গঙ্গা স্নান করে আসি দক্ষিণেশ্বরের কালী মন্দির যাই সবাই মিলে সেখানের জাগ্রত মা কালীর পূজা করে আসি এবং গঙ্গা জল করে গঙ্গাতে স্নান করে পবিত্র হয়ে গঙ্গা জল আমরা গ্রামে নিয়ে এসে গ্রামের বিভিন্ন মন্দিরে এর যে পূজাতে লাগে সেগুলি দেওয়া হয় তাছাড়া আমরা অনেকেই গাড়ি ভাড়া করে এ পুরীর পুরীতে যাই সেখানে জগন্নাথ মন্দিরে পূজা দেওয়া হয় এবং সমুদ্র স্নানও করা হয়ে যায় এই বিভিন্ন ধর্মীয় স্থান রয়েছে তাছাড়া আমাদের পুরুলিয়াতে এই পুরুলিয়াতে দারুণই একটা প্রাচীন কালী মন্দির রয়েছে এই শ্মশান কালী এই কালী মন্দির খুবই জাগ্রত যেখানে আমাদের সবাই পূজা করতে আসে এবং এই কালী পূজার কাছে যা মানসিক করা হয় তা আমাদের জনজীবনে প্রবাহিত হয় এবং আমাদেরকে এই জনজীবনে বিভিন্ন মানসিক করা হয় যা মানসিকগুলো আমাদের জীবনে সাফল্য করে এই এবং এই ধর্মীয় স্থান থেকে আমরা বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে আসি এই জিনিসপত্রগুলা গ্রাম অঞ্চলে এসে আমরা বিক্রিও করি এবং গ্রামের যা পরিবারের লোক আছে তাদের মধ্যে প্রসাদ এবং বিভিন্ন ধর্মীয় নিদর্শনগুলি যেগুলো রয়েছে সেগুলো গ্রামের লোকেগুলোর মধ্যে বিতরণ করি এর বিতরণ করি এবং তারা যখন যায় তারাও আমাদেরকে ওই ধর্মীয় দর্শন স্থান থেকে জিনিসপত্র যা নিয়ে আসে সেগুলা বিতরণ করে এই বিতরণ করে এইভাবেই আমরা গ্রামের লোকেগুলা বিভিন্ন ধর্মীয় স্থান ঘুত ঘুরতে যাই আমরা সবাই এ একত্রিত হয়ে ঘু্রতে যাই যেহেতু অনেক আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক থেকে এগুলি অনেক দূরে তাই আমরা একত্র হয়েই যেতে হয় এতে আমাদের খরচাটা কমে যায় এবং সবাই একসথে যাই বলে ভালোও লাগে এ এবং খরচাও কম হয় আর আমরা এইভাবেই বিভিন্ন ধর্মীয় স্থান লোকেরা গ্রামের অঞ্চলের লোকেরা বিভিন্ন ধর্মীয় স্থানগুলো ঘুরেই আসি